আমার প্রিয় পেন্টিং বা কৌশল হচ্ছে যে মানুষের ছবি আঁকা মানুষের ছবি আঁকতে আমার খুব ভালো লাগে কেননা মানুষের ছবির মধ্যে অনেক কিছু শেখার থাকে নাক চোখ মুখ এই সব জিনিসগুলো ঠিকঠাকভাবে হয় না তাই জন্যই এগুলোকে ভালো করে করার জন্য আরোভাবে চেষ্টা করতে হবে তো আমি প্রচুর পরিমাণে চেষ্টা করি যে যাতে আরো বেশি ভালো করে করতে পারি বিভিন্ন ধরনের মানুষের আঁকার ছবি আঁকার চেষ্টা করি যাতে আরো বেশি বেশি করে জিনিসগুলো শিখতে পারি